আমি আমার বাড়িতে আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ জামরুলের গাছ বিভিন্ন রকমের ফলের গাছ লাগিয়েছি এবং সে লতানো গাছ যেমন কুমড়ো লাউ ঝিঙে গাছ উচ্ছে গাছ ঝিঙে গাছ উচ্ছে গাছ যখন বড়ো হতে থাকলো তাদেরকে ঢাল্লা দিয়ে তুলে তার উপরে কিছু মাচা করে দিলাম সেই মাচার উপরে উঠে এসে ঝিঙে উচ্ছা সব গোটা মাচা ভর্তি হয়ে গেছিলো ভর্তি হওয়ার পরে ফুল ফুটলো ফুল ফোটার পরে তার নীচে দিয়ে ছোট ছোট ফল হতো ঝিঙা উচ্ছা বিভিন্ন রকমের হতে লাগলো সেগুলো দেখে খুব ভালো লাগতো আমার